আমার জীবনের সব থেকে দামি জিনিস হলো আমার মা এবং বাবা কারণ আমার জীবনের প্রত্যেকটি পর্যায় তারা আমাকে সাহায্য করেছে তা আমার পড়াশোনা হোক কিংবা জীবনের কোনো অসুবিধা আমি যখনই কোনো অসুবিধার সম্মুখীন হই তখনই আমি তাঁদের দ্বারস্থ হই এবং তারা আমাকে সঠিক মূল্যায়ন করে সঠিক পদ্ধতি অবলম্বন করার কথা বলেন আমি তাঁদের কাছে থাকি নিজেকে খুবই সাহসী এবং সুরক্ষিত বলে মনে করি এই সব কারণ ছাড়া আরো অনেক কারণ রয়েছে সেই জন্য আমার জীবনে সবথেকে দামি আমার বাবা এবং মা